আমি একটি আমার ছেলের জন্য জামা কিনে নিয়ে এসেছি জামাটা এতো দাম নিয়েছে অথচ জামাটা যেমনি খরখরে সেই রকম ক্যাটক্যাটে রঙ জামাটা একটুও ভালো হয় নি